কৃষক বা বাড়ির পিছনে করা পোল্ট্রি পালনকারীরা কীভাবে তাদের হাঁস মুরগির জন্য প্রজনন কর্মসূচি পরিচালনা করে যেমন ধরুন আমাদে বাড়ির পিছনের যে বা পোল্ট্রি ফার্ম থাকে সেখানে হাঁস মুরগি পালন করা হয় সেখানে খুব ভালো যত্ন সহকারে পালন করা হয় যাতে না কোনো এবং খাঁচা দিয়ে ভালোভাবে ঘেরা থাকে যাতে না কোনো পশুপাখি বা বন্য প্রাণী এসে যাতে না সে পালনকারী পোল্ট্রি মুরগি বা হাঁসকে খেয়ে না নেয় সেইভাবেই ঘেরা দেওয়া থাকে জাল দিয়ে এবং আমি কীভাবে প্রাণীদের যত্ন করি যেমন ধরুন কোনো প্রাণী যদি অসুস্থ হয়ে পড়ে আমি দেখতে পাই সেই প্রাণীটাকে তৎক্ষণাৎ নিয়ে এসে যতক্ষণ না বাড়িতে ততদিন যত্ন করি যতক্ষণ না সে সুস্থ হয়ে যায় ততক্ষণ বা ততদিন আমি বাড়িতে তাকে সুস্থ করার চেষ্টা করি বা যত্ন করে সুস্থ করার চেষ্টা করি তারপরে সে সুস্থ হয়ে যাওয়ার পরে তাকে আমি বনে ছেড়ে দিয়ে আসি